হ্যালো হ্যাঁ দিদিমনি কেমন আছেন হ্যাঁ আজকে দিয়া আমি ভালো আছি আজকে দিয়াকে আমি কুড়ি মিনিট আপনার কাছে এক্সট্রা রাখতে চাই আজকে আমি একটা জরুরি কাজে মানে বাইরে যাব বাচ্চারা তো খুব দুষ্টু দেখে রাখবেন তাহলে হ্যাঁ আর দিয়া আজকাল কেমন পড়াশোনা করছে ও বাড়িতে তো খুব দুষ্টুমি করে তাহলে ওখানে কি খুব দুষ্টুমি করে হুম ওখানে কি খেলাধুলা সব কিছু ঠিকঠাক করে হুম টিফিন খাওয়া দাওয়া করে না করে না

আমি ওই জন্য জিজ্ঞাসা করছিলাম যে হ্যাঁ কেমন কী পড়াশোনা করছে ম্যাডামের কাছে একটু খোঁজও নিয়ে নেব আর আমি বলব যে হ্যাঁ আমি একটু জরুরি কাজে বাইরে যাব সেই জন্য ম্যাডামকে জানিয়ে দিই অসুবিধা নেই তো কোনও কিছু

হ্যাঁ হ্যাঁ আমি ভাবছিলাম যে ওকে একটা টিউশন দেব তাহলে আপনি কি ফ্রি হবেন একটু পড়ানোর জন্য আমার তো সন্ধ্যার দিকটা হলে বেশি ভালো হয় হ্যাঁ ও তো তাড়াতাড়ি স্কুলে যায় ওই জন্য খাওয়া দাওয়া ঠিক করতে পারে না বলে ওই জন্য কীরকম রোগা হয়ে গেছে আর স্কুলের টিফিনটা যদি আপনারা দেখে শুনে খাওয়াতে পারেন তাহলে তো খুবই ভালো হয় হুম হ্যাঁ হুম আর তাহলে আপনি টিউশন কটার থেকে তাহলে পড়াতে আসবেন না সাতটার থেকে হলে অসুবিধা সেরকম কিছু নেই কিন্তু আর একটু সকাল করে হলে ভালো হত না হুম হ্যাঁ ছটার দিকে হলে ঠিক হবে তাহলে আপনি কী কী সাবজেক্ট পড়াবেন

হুম আচ্ছা আর হিন্দিটাও একটু দেখিয়ে দিলে ভালোই হয় হুম হুম ঠিক আছে ম্যাম ধন্যবাদ রাখছি